যেহেতু আমি একজন হিন্দু ধর্মের লোক এবং আমি আমার পরিবার এবং এবং আমি আমার পরিবার প্রতি বছর অনেকগুলি ধর্মীয় উৎসব উদ্যাপন করি আমরা এই উৎসবগুলিকে আমাদের ধর্মীয় বিশ্বাস এবং ঐতিহ্যকে উদ্যাপন করার এবং আমাদের পরিবার এবং বন্ধুদের সাথে একসাথে সময় কাটানোর উপায় হিসাবে দেখি উৎসবের জন্য প্রস্তুতি নেওয়া আমাদের পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা সাধারণত উৎসবের কয়েক সপ্তাহ আগে থেকেই উৎসবের জন্য প্রস্তুতি শুরু করি আমরা বাজারে নতুন পোশাক কিনতে যাই এবং ঘর সাজানোর জিনিসপত্র কিনতে যাই এবং উৎসবের দিন আমরা বিশেষ খাবার রান্না করি এবং বিশেষ খাবার রান্নার রেসিপিও খুঁজি এবং আমরা তারপর পরিবার এবং আমরা বন্ধুরা সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করার চেষ্টা করি উৎসবের দিন আমরা সাধারণত সকালে উঠে আগে ভগবানের কাছে প্রার্থনা করি তার পরে আমরা বিশেষ খাবার রান্না করি এবং একসাথে খাই আমরা প্রায়শই বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে দেখা করি এবং উপর উপহার বিনিময়ও করে থাকি উৎসবে খাবার এবং সাজসজ্জা হলো একটি গুরুত্বপূর্ণ অংশ আমরা সাধারণত উৎসবের সাথে সম্পর্কিত বিশেষ খাবার রান্না করি উদাহরণস্বরূপ দীপাবলি উৎসবে আমরা দীপাবলি ল্যাম্প এবং অন্যান্য আলো দিয়ে আমাদের ঘর সাজানোর পাশাপাশি মিষ্টি এবং অন্যান্য খাবার রান্না করি দীপাবলি হলো আমাদের হিন্দুদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবগুলির মধ্যে একটি এই উৎসবটি আলোর উৎসব হিসেবে পরিচিত এবং এটি সাধারণত অক্টোবর বা নভেম্বর মাসে উদ্যাপিত হয় আমরা এই উৎসব উদ্যাপন করতে দীপাবলি ল্যাম্প এবং চারিদিকে মোমবাতি তাছাড়াও রাইস আলো দিয়ে আমরা আমাদের ঘরদুয়ার সাজিয়ে থাকি এবং অন্যান্য আলো দিয়েও আমরা ঘর ঘর সাজিয়ে রাখি পাশাপাশি আমাদের চলে মিষ্টি এবং অন্যান্য খাবার আমরা রান্না করি এবং প্রায়শই বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে দেখা করি এবং উপহার বিনিময় করি ধর্মীয় উৎসবগুলি আমাদের পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারা আমাদেরকে আমাদের ধর্মীয় বিশ্বাসকে উদ্যাপন করতে আমাদের পরিবার এবং বন্ধুদের সাথে একসাথে সময় কাটাতে এবং আমাদের সংস্কৃত এবং ঐতিহ্য সম্পর্কে শিখতে সাহায্য করে